আমাদের জেলার নাম হল পশ্চিম মেদিনীপুর আমাদের জেলায় বিভিন্ন শিক্ষা বা শেখার অনেক অন্যান্য সুযোগ রয়েছে এখানে যেমন সাধারণ কোন ব্যক্তি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে পড়াশোনার বিষয়ে অন্যান্য কিছু শিখতে পারে তেমনই কোন শেখার জিনিস সহজলভ্য তাও শিখতে পারে যেমন এখানে সাঁতার কাটা খেলাধুলা ক্রিকেট বা অন্যান্য ছবি আঁকা সমস্ত শেখার সুযোগ রয়েছে এছাড়াও শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রে পড়াশোনার সুযোগ উন্নয়নের বৃদ্ধি এই সমস্ত কিছু আমাদের জেলায় উপলব্ধ রয়েছে এখানে বিভিন্ন জনপ্রিয় কোচিং ক্লাস রয়েছে যেমন সোনাখালি বিপিএইচএসসি কেশিয়ারি ব্লক গ্রাম হাই স্কুল এছাড়াও কেশপুর গ্রামীণ হাসপাতাল এইগুলি খুবই উৎকর্ষ হসপিটাল এছাড়াও পলাশ চাবড়ি দীনবন্ধু হাই স্কুল হল আমাদের জেলার সবচেয়ে বড়ো স্কুল এখানে সাধারণ মানুষজন তাদের নিজেদের ছেলেদেরকে পড়াশোনার জন্য পাঠানো হয় এছাড়াও আমাদের জেলায় উন্নয়নের ক্ষেত্রে এইসব শিক্ষা ব্যবস্থার অবদান খুবই অপরিকল্পনীয় এছাড়া শিক্ষা পড়াশোনার সুযোগ উন্নয়ন পাশাপাশি বৃদ্ধিও ঘটে থাকে সাধারণ বুদ্ধির সমস্ত বাচ্চারা এখানে যেমন অল্প বয়সি কোচিং ক্লাসে চলে যায় আঁকার জন্য শিখতে চলে যায় এছাড়াও বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে থাকে ফলে এখানে সাধারণ জনগণের সার্বিক বিকাশ ও বৃদ্ধি ঘটতে থাকে